অনেক জায়গাতেই আমি ট্রেনে ভ্রমণ করেছি যেমন নিউ দিল্লি নিউ জলপাইগুড়ি মধ্যপ্রদেশ বেনারস ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা ট্রেনে সফর আমার খুবই প্রিয় রাতে ট্রেনে চাকার শব্দ আমার খুবই ভাল লাগে আর সাথে যদি আপার বার্থ পাওয়া যায়